আমি স্ট্যাম্প কয়েন বা শিলা এগুলো সংগ্রহ করে রাখতে বেশ পছন্দই করি এইরকমভাবে আমি কয়েক বছর ধরেই সংগ্রহ করে আসতাম দিয়ে তারপরে একটি ক্লাবের সঙ্গে আমার পরিচয় হয় যেই ক্লাবে আমাকে বলেছিলো যে আপনার কাছে যদি স্ট্যাম্প বা কয়েন বা শিলা থাকে তাহলে আপনি আমাদেরকে দেখাতে পারেন আমরা সেই ক্লাবে যখন কোনো অনুষ্ঠান করবো তখন সেখানে সেটিকে তুলে ধরবো সেটির তাৎপর্য বলবো সবাইকে এবং আমি সেই স্ট্যাম্প বা কয়েনগুলো সেই সংস্থাতে যোগ দিয়ে সেগুলি মানুষের কাছে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছিলাম এবং বিভিন্ন মানুষ যারা এইসব সংগ্রহ করতে ভালোবাসে সেইসব অনেক মানুষ তাদের নিজস্ব জিনিসগুলোও নিয়ে এসেছিলো যেইগুলো তারা সংগ্রহ করে রেখেছিলো এবং তারপরে যখন দেখা গেল যে অনেক মানুষই এইসব জিনিস পছন্দ করছে সংগ্রহ করা তখন ক্লাবে একটি অনুষ্ঠান হয়েছিলো যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিলো পুরোনো পুরোনো স্ট্যাম্প বা কয়েন বা শিলা এইসব দেখবার জন্য